এখানে অনেক রকমেরই শিল্প হয় যেমন মৃৎশিল্প আশেপাশে যেমন মাটির জিনিস তৈরি করা হয় মাটির প্রদীপ তৈরি করা হয় তারপরে মাটির কুঁজো তৈরি কলসি তৈরি করা হয় এবং তাছাড়াও রয়েছে মিষ্টান্ন শিল্পী মিষ্টান্ন শিল্প মিষ্টান্ন শিল্প বলতে এখানে নানারকমের মিষ্টি তৈরি করা হয় রাবড়ি থেকে শুরু করে ক্ষীর পায়েস অবধি মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায় এবং এই মিষ্টি তৈরি করাটাও একটা শিল্প এবং এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রায় বাড়িতেই মিষ্টি তৈরি হয় এবং এখানকার এলাকাগুলোতে এলাকার বাসিন্দাও মিষ্টি খেতে খুব ভালোবাসে সেহেতু তারা প্রচুর মিষ্টি তৈরি করে এবং প্রচুর যেহেতু মিষ্টি তৈরি করে এবং মিষ্টির চাহিদা যেহেতু এত পরিমাণে সেহেতু মিষ্টির দোকানও অনেক এবং এখান থেকে অনেক লাভও হয় এই মিষ্টি গোটা রাজ্য এবং জেলাতে খুব প্রচলিত এবং এখান থেকে বাইরের জায়গার থেকেও এখানে মানুষ আসে শুধুমাত্র মিষ্টি খেতে এবং বাড়িতে সবাই মিষ্টি কিনে নিয়ে যায় এখান থেকেই